মাছ ধরার সময় কিছু কৌশল বলতে আমি তেমন কিছু কিছু ব্যবহার করি না ধরো মাছ ধরার আগে কিছুক্ষণ আগে আমি কিছু ভাত কুড়ো টুরো মাখিয়ে দিয়ে আমি ফেলে দিয়ে আছি সেগুলো মাছগুলো যখন খেতে আসে তার ওপরে আমরা জাল ফেলা হয় জাল ফেলা হলে অনেকটা মাছ একসঙ্গে সংগ্রহ করা হয় বা যখন ছিপ দিয়ে মাছ ধরি তখন কী করি মাছ ধরার আগে ও ঠিক একই রকমভাবে যায় গিয়ে মাছের খাদ্যটা দিয়ে আসি দিয়ে আসল যখন আবার মাছ আসে তখন আমরা ছিপে ছিপ দিয়ে তখন মাছ ধরি এইভাবে আমরা মাছটা ধরতে সক্ষম হই বা এভাবেই আমরা প্রস্তুতি নিই একদিন কি হলো আমি আমার বান্ধবীদের বাড়িতে গিয়েছি গিয়ে সেখানে বড়ো তাদের এক বড়ো এক পুকুর আছে গিয়ে দেখলাম তাদের বড়ো পুকুর এবং ছিপও আছে আমার তো খুবই ইচ্ছে হচ্ছে মাছ ধরতে বান্ধবীকে গিয়ে বললাম চল না আমরা মাছ ধরি গিয়ে কাকিমাতো রান্নাবান্না করছে বললো চল যায় বললে দুজনে গেলাম গিয়ে কিছু খাদ্য সঙ্গে নিয়ে গেলাম গিয়ে খাদ্যটা আগে দিয়ে দু পাঁচ মিনিট বসে থাকার পরে মাছ যখন আসলো তখন আমরা ছিপ ফুলতে লাগলাম ছিপ ফলা কিছুক্ষণ বসে থাকার পরেই দেখলাম বড়ো এক কাতলা মাছ উঠেছে অতো খুশি সবাই বাড়ি সমেত সবাই প্রচুর খুশি নাচানাচি করছি সবাই ছোটো ছোটো ভাই বোনেরা সবাই খুব আনন্দিত আছে মাছটা মাছটা উঠেছে যখন সবাই তো নানা পদ দিয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছে এবং আমার তো মন চাইছে যে আমি যদি মাছটা পেতাম তাহলে কতই না খুশি হতাম মনে মনে চাইছি বান্ধবীর মা কাকিমা হচ্ছে কি যে সুন্দর করে মাছটাকে পরিষ্কার করে অনেক রকম পদ হিসেবে রান্না করলো এবং খাওয়ার সময় দেখলাম অবশেষে মাছের মাথাটিকে আমাকেই দিলো এবং যেটা মনে মনে আশা করেছিলাম সেটাই পেলাম এবং মছটা যে ধরেই সক্ষম হয়েছি বা সফলতা পেয়েছি এটাই আমার কাছে বড়ো কিছু এবং আমি খুবই আনন্দিত এইভাবে আমি মাছটা সংগ্রহ করি বা প্রস্তুতি মাছ ধরার আগে কিছু প্রস্তুতি নেই আগে গিয়ে খাদ্যটাদ্য দিয়ে আসি তারপরে গিয়ে আমরা জাল ফেলি আগে বাবা দাদারা এইভাবে মাছ ধরার প্রস্তুতি নিত তার থেকে আমাদের শেখা এইভাবে আমরা মাছটা ধরতে থাকি এতটুকুই বলার ছিলো